আমি যদি অন্য দেশে ভ্রমণের সুযোগ পাই তবে আমি ইউরোপ দেশে যেতে চাই ইউরোপে অনেক বিভিন্ন ধরনের ভ্রমণের জায়গা আছে এবং বিভিন্ন শিক্ষামূলক জায়গাও আছে যেমন ইংল্যান্ডের এর বিভিন্ন স্থান বিভিন্ন বিশ্ববিদ্যালয় হয় এবং বিভিন্ন রাজাদের এর যে ঘর হয় সে সব দেখার জিনিস আছে এছাড়াও সেখানে এ বড়ো বড়ো ইউরোপের জায়গাগুলি দেখার আছে জার্মানিতে এছাড়াও জলপ্রপাত আছে ভৌগোলিক আছে ইতিহাসের বিষয় রয়েছে এছাড়াও বিজ্ঞানের যে বিশ্ববিদ্যালয়গুলি সেগুলিও অনেক কিছু দেখার রয়েছে এবং তার থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবো এবং অনেক কিছু শিখতেও পারি ই এবং তার সাথে সাথে আমার যে এ চোখের দৃষ্টি তা খুবই আরামদায়ক হতে পারে কারণ সুন্দর সুন্দর জিনিস সুন্দর সুন্দর জায়গা দেখে আমি খুবই মনোভাব ভালো মনোভাব করতে পারি ই তাই আমি ইউরোপ দেশেই ভমণ করতে যেতে চাই